হ্যাঁ আমি একজন ইয়ে কর্মচারী বলছি আমি ওই যোগেশ পাশে আমার দোকান আছে ও তো ওই রাস্তার ওপরে আমি বসি ঠিক বাজার বলছি আপনাদের এখানে পাইকারি রেটে কি আমি বিভিন্ন জামা কাপড় পেতে পারি ওটা রেট একটু কম হবে তো নাকি না অন্য দোকানের মতো বেশি হবে আপনাদের কম আছে না বলছি সব রকমের মাল পাব আমি লটে লটে আমি বাচ্চা বড় মহিলা হ্যাঁ পুরুষদের বিভিন্ন রকম জিনস হ্যাঁ ওই বলুন মেয়েদের শাড়ি মেয়েদের কুর্তি আর জামা প্যান্ট বিভিন্ন ধরনের বাচ্চাদেরও ফ্রক ট্রক এগুলো জিনস টিনস সব রকমের যেগুলো আইটেম যেগুলো দোকানে চলে সব রকমের আইটেম তো দরকার না হলে তো পাওয়া সম্ভব না তো আমি বলছি সব যদি আমি যদি আপনাদের কাছ থেকে একেবারে পাই সবগুলো তাহলে আমাকে আর অন্য কোথাও যেতে হবে না তাহলে আমার সুবিধা হয় তো সেইভাবে যদি আমি পাই আপনাদের এখান থেকে ধরুন আমি মহিলাদের বিভিন্ন আইটেম যেমন আছে কুর্তি চুড়িদার তার পরে অন্যান্য ফ্রক শাড়ি বা সায়া ব্লাউজ এগুলো ছেলেদের লুঙ্গি জামা প্যান্ট পাঞ্জাবি ধুতি

সব রকমের মাল পাব তো ও আচ্ছা ওগুলো কি আপনার লটে লটে নিতে হবে না নিলেও তো আমি আমি আমি তো পাইকারি পাব না রেটটা আমার রোডের পাশে দোকান বুঝতে পারছেন তো সেইভাবে আমাকে মাল নিতে হবে কারণ আমি তো ওই সব বেশি মাল হলে পারব না আর যদি আমি পাই কিছু জিনিস তাহলে তো ভালোই হলো পরে

ওই সব রকম পাওয়া যাবে তো না কি

আচ্ছা ঠিক আছে আমি যাবার আগে ফোন করে নেব অসুবিধা নেই এই নাম্বার কনট্যাক্ট নাম্বার